আমি যখন একটা ফ্যাক্টারিতে কাজ করি সেই সময় আমার একটা দিনের কথা খুব মনে পড়ে যে আমি মানে আমি আমার খুব একটা বড়ো সমস্যার সন্মুখীন হয়েছিলাম কারণ আমি আমার বাড়ি থেকে যখন বেরিয়ে মানে আমার বাড়ি থেকে বেরোনোর পর আমাকে বাসে বাস ধরতে হয় তো বাসের জন্য আমি প্রায় আধ ঘন্টা আমি প্রায় আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি অথচ বাস আসে না মানে অথচ বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিলো এর ফল মানে বাস লেট হয় কিন্তু যখন বাসটা আসে তো তাতে এত মানে মানে প্যাসেঞ্জার মানে এতো ভিড় ছিল এর ফলে যে আমি মানে মানে বসার জায়গাটা পর্যন্ত নেই এরপর তা আমাকে প্রায় কুড়ি কিলোমিটার আমাকে প্রায় দাঁড়িয়ে মানে প্রচুর ভিড়ের মধ্যে আমাকে আসতে হয় এরপর আমি যখন ওই বাসের মধ্যে খুব কষ্ট করেই আসি এরপর তো আসতে আমার আধ ঘন্টা লেট হয় এরপর আমাকে বাস থেকে মানে প্রায় আমাকে তারপরে আমাকে চন্দ্রকোণা স্টেশন মানে রেলস্টেশনে যেতে হয় এরপর সেখানেও আমি গিয়ে দেখি যে বৃষ্টির কারণে একই অবস্থা যে ওখানকার যে মানে লোকাল ট্রেন সেটাও প্রায় আধ ঘন্টার মতন লেট হয় এর ফলে সে মানে ট্রেন আসার পরও মানে সেই ট্রেনে যখন আমি চাপি সেই ট্রেনেও মানে এত প্যাসেঞ্জার মানে এত মানুষের ভিড় যে সেখানেও প্রায় বসার জায়গা সুদ্ধু নেই এর ফলে সেই ট্রেনেও আমাকে মানে খুব কষ্টের মাধ্যমে খড়গপুর আসতে হয় এরপর মানে খড়গপুর এসে তো আমার তো প্রায়ই ঘন্টা দুয়েকের মতন সময় নষ্ট হয়ে যায় এরপর আমি যখন আমার কাজের জায়গায় যাই তো সেখানেও গিয়ে মানে এই এত বৃষ্টির মাধ্যমে যাওয়ার ফলে আমার পুরো মানে শরীর মানে পুরো জামাকাপড় একদম পুরো ভিজে অবস্থায় থাকি এরপর মানে সেখানকার একটা আমার ফ্ল্যাট থেকে আমি আমার নতুন জামা পড়ে আবার সেই সব মানে কাজের জায়গায় গিয়ে যখন যাই তো সেখানে প্রায় আমাকে মানে আমার যে সুপারভাইজার আছে তার কাছ থেকে আমাকে প্রচুর কথা শুনতে হয় এ এরপর তবুও আমি আমার মনের জোড় এবং কাজের একটা অদম্য বিস্তার দিয়ে সেই এই সব মানে মানে সারা পুরো রাস্তার মানে বাসে ট্রেনের যে একটা খারাপ সময় আমি কাটিয়ে এসে আমি আমার কাজে ঠিকই নিজে নিজের দক্ষতা অর্জন করি এবং আমি তারপরে আবার নিজেকে কাজের জায়গায় নিজের মতন করে নিতে পারি